কৃষক বা বাড়ির পেছনে করা পোলট্রি পালনকারীরা তাদের পোলট্রি ফার্মে যে সমস্ত মুরগিগুলি রাখে সেইগুলো প্রায় তাদেরকে লাভই দেয় কারণ তারা লাভজনক মুরগি চাষ করতে বেশি পছন্দ করে কারণ তারা এই পোলট্রি ফার্মটি খুলেছে শুধুমাত্র তাদের লাভের জন্য এবং এই মুরগি বিক্রি করে যাতে তারা তাদের সংসার চালাতে পারে সেই জন্য এই জন্য তারা যেই সমস্ত ধরনের মুরগিগুলো বেছে নেয় তাদের পোলট্রি ফার্মের জন্য সেই সমস্ত মুরগিগুলো খুবই দ্রুত বেড়ে যায় এবং খুব কম পরিমাণ খাবার খেয়েই অতি দ্রুত বেড়ে যেতে পারে এর ফলে মুরগিগুলোর বাড়তে যেহেতু সময়ও লাগে না সেইক্ষেত্রে মুরগিগুলো খাবারও কম লাগে এর ফলে মুরগিগুলোতে খরচও কম হয় এবং এমন ধরনের মুরগি রাখে যেগুলো মাঝেমধ্যে ডিমও দেয় এর ফলে তারা ডিমও বিক্রি করে সেই সমস্ত পোলট্রি ফার্মে মালিকগুলো বড় তাদের প্রয়োজন মতো টাকা উপার্জন করতে পারে এবং সেই টাকা দিয়ে তারা তাদের সংসার চালাতে পারে এইখানেও মুরগি ফার্মে যে সমস্ত মুরগিগুলো থাকে তাদের মধ্যে উপলব্ধ বা সমস্ত ধরনের বৈচিত্র্য এখানকার মানুষেরা একে অপরের থেকে পৃথক করেছে যেমন এইখানে নানা ধরনের ব্রিড যেমন জার্মানি ব্রিড বা অন্যান্য জায়গা থেকে যে সমস্ত মুরগিগুলো থাকে যেমন ব্রয়লার মুরগি পোলট্রি মুরগি এই ধরনের মুরগিগুলোকে তারা আল পৃথক করে নেয় তাই এদিক সমস্ত মুরগির দেহের গঠন দেখে এবং পোলট্রি মুরগিগুলি সম্ভবত ডিম দেয় কিন্তু ব্রয়লার মুরগিগুলো কোনো ডিম দেয় না কিন্তু এক দিক থেকে দেখতে গেলে ব্রয়লার মুরগিগুলো খুব দ্রুত বাড়ে এবং এদের ওজনও খুব বেশি হয় এর ফলে এদেরকে বিক্রি করে তার থেকে বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে পারে